এখন আমি সংবাদপত্র তারা বেশি টাকা ইনকাম করার জন্য যে সকল নানা রকম রাজনৈতিক খবর বেশি করে প্রচার করে সরকারের বিভিন্ন কর্মকাণ্ড সেগুলো বেশি প্রচার করে এখন তাছাড়াও তাদের বেশি যাতে খবর বিক্রি হয় তারা ছোট ছোট খবরকে বড় বড় আকার করে সেগুলো ছাপে যাতে মানুষ কেনে মানুষ কেনে তাদের প্রকৃত ঘটনা তাদের তেমন অত গুরুত্ব থাকে না যার জন্যে আস্তে আস্তে মনে খবরের কাগজে খারাপ মন পড়েছে যার জন্য খবরের কাগজ আর পড়ি না